পরিবেশগত সমস্যাগুলি হল বায়ুদূষণ জলদূষণ শব্দদূষণ এবং মৃত্তিকা দূষণ হ্যাঁ পরিবর্তন দেখতে পাওয়া যায় যেমন শীতকালে শীত নেই বর্ষাকালে বর্ষা নেই এবং গরমের সময় প্রচুর গরম